ফেসবুক ইস্টাগ্রাম বা টুইটার সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো আজ আমাদের কাছে এক অতুলনীয় কারণ বিভিন্ন রকম খবর আমরা ওখান থেকে পাই বা আমাদের পরিবারের কেউ না কেউ তাদের এই খবরের আপডেট পেতে উঁকি মেরে থাকে ফেসবুকে ইস্টাটগ্রামে বা টুইটারে এই খবরের সূত্রগুলো আমাদের কাছে একবার নির্ভারযোগ্য বলে কেউ কেউ মনে করে আবার আমিও মনে করি এটি নির্ভারযোগ্য কারণ কোনো একটা গণমাধ্যম তাদের ওয়েবসাইট থেকে বা তাদের অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করে সরাসরি লাইভ দেখায় এজন্য আমাদের কাছে ফেসবুক থেকে পাওয়া ইস্টাগ্রাম বা টুইটার থেকে পাওয়া খবরগুলো নির্ভারযোগ্য বলে মনে হয় সেখানকার বিভিন্ন রকম তথ্য বিভিন্ন রকম সংবাদ দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকম তথ্য তাদের যা আপডেট দিনের পর দিন দিতে থাকে বা আমরা পাই এতে আমরা নির্ভর বলে মনে করি বা আমাদের পরিবারে অনেকেই এটা নির্ভরযোগ্য বলে মনে করে